হ্যাঁ হ্যালো মোনা কি করছিস ও এই যে আমিও বসে আছি বলছিলাম শোন না হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি তুই ভালো আছিস তো হ্যাঁ খাবার খেয়েছিস ঠিক মতো করে জল খেয়েছিস হ্যাঁ শোন বলছিলাম এখানে মান বাজার আছে না হ্যাঁ ওখানে জানিস মেলা লেগেছে তো অনেক দিন হয়ে গেলো তো এরপর উঠবে উঠবে হয়ে আসছে বুঝলি তুই আমারও কিছু ঘরের জিনিস কেনাকাটির আছে আর তুই ও বলছিলি তোরও কিছু কিছু কেনার আছে হ্যাঁ কানের কিনবি বলছিলি কিছু সাজার জিনিস কিনবি বলছিলি হ্যাঁ তাহলে তুই একদিন আয় সময় করে চেষ্টা কর একটু যদি আমারও একা যেতে মন করে না এই তো আর পাঁচ ছদিনের মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে হ্যাঁ একসাথেই যাবো আমি কিন্তু তোর জন্যই অপেক্ষা করবো হ্যাঁ দু তিন দিনের মধ্যে আসবি আর তোর কি কি কেনার ছিল একটু বল তাহলে আমি একটা তালিকা করে নিই যাতে সুবিধা হবে তাহলে আমি তোর তালিকাতে কি কি লিখবো তুই কানের দুল কিনবি আর কি কি কিনবি চুড়ি কিনবি ফোনের ঢাকনা কিনবি হ্যাঁ হ্যাঁ শোন না শোন না ওখানে খুব সুন্দর কাঠের চিরুনি এসছে তোর তো খুব এমনিতেই চুল পরে কাঠের চিরুনি দিয়ে চুল ছাড়ালে ভালো তাহলে কাঠের চিরুনি কিনে নিবি দুটো হ্যাঁ ওগুলো লিখে নিচ্ছি আর জানিস হাতের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে দারুন দারুন হ্যাঁ আর ঘর সাজানোর হ্যাঁ সেটাই শোন শোন আর ঘর সাজানোরও দারুন জিনিস এসেছে আমি তো সেদিন গেছিলো কে তো আমি দেখলাম যে হ্যাঁ দারুন দারুন জিনিস এসেছে আমি ভাবলাম মোনা আসুক তারপরে মোনার সাথেই যাবো একবারে তোকে ছাড়া ভালো লাগে না যেতে হ্যাঁ সেটাই আর কি আর কি কি নিবি আমাকে একটু বল আমি লিখে নিচ্ছি না কি কি নিবি একটু বল এ বাবা লিখে নিতে হবে তখন তুই ভুলে যাবি তখন পরে আমার সাথে চিৎকার করবি তুই বলছিলি একটা তুই বলছিলি একটা ইয়ে নিবি কি বলে ওটাকে সেই মাটির জিনিস ওই কি বলে রে মনে পরছে না সেই তুই বলছিলি নিবি মাটির সেই তৈরি করা কি মনে পরছে না দাড়া দাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফুলদানি ফুলদানি ঠিক ঠিক ঠিক দেখ আমি বয়স হচ্ছে না সব ভুলে যাচ্ছি হ্যাঁ আর তোর চিন্তায় চিন্তায় আমি আরও আরও সব কিছু ভুলে যাচ্ছি না কত দূরে আছিস বল চিন্তা করলে না চিন্তা করলে হবে ঠিক মতো খাওয়া দাওয়া করবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে জলদি আসবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টিউশন থেকে রুমে পৌঁছে ফোন করে দিবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ